আজকে বাড়ির সবাই মিলে খাবো বলে আজকে রেস্তোরাঁয় কিছু খাবারের অর্ডার দিয়েছিলাম দিয়ে বাড়ির সবাই তো খুব খুশি যে আজকে রান্না বান্না করতে হবে না রেস্তোরাঁ থেকে খাবার এসবে ভালো ভালো দিয়ে খাব দিয়ে অনেকক্ষণ পর বাড়ির লোক বলছে দেখোনা ফোনটা করে রেস্তোরাঁ থেকে খাবারটা আসতে কত দেরি হবে দিয়ে ফোনটা করলাম আমি সেখানে ম্যানেজার ফোনটা ধরলো রেস্তোরাঁর ম্যানেজার ম্যানেজার বললো হ্যাঁ আর কিছুক্ষণ পরেই তোমার ওখানে খাবার চলে যাবে আমি খুব খুশি আর কিছুক্ষণ পর খাবার চলে আসবে তারপর অনেকটা টাইম কাটানোর পর আবার ফোন করলাম রেস্তোরাঁয় দিয়ে সেখানে ফোন করে বললাম আর কত দেরি হবে আসতে বলছে রাস্তায় যাচ্ছে চলে যাবে দিয়ে বাড়ির লোক তো খুব রেগে আছে যে কখন তুমি অর্ডার দিয়েছ এখনও খাবার আসছে না দিয়ে আমি আবার একবার ফোন করলাম আর কত দেরি হবে বলছে যাচ্ছে রাস্তায় আমি তখন তাকে বললাম ম্যানেজারকে বললাম তখন থেকে বলছেন রাস্তায় যাচ্ছে যাচ্ছে এখনও আমাদের বাড়িতে এসে পৌছায়নি এইগুলো কি ঠিক হচ্ছে আপনাদের